আমার প্রিয় বিষয়বস্তুগুলি হল ইতিহাস এবং গোয়েন্দা গ্রন্থ এছাড়াও আমি আরেকটা বই পড়ি সেটার নাম হল শার্লক হোমস অমনিবাস এই বইটাকে আমি যতই পড়ি ততই জানার ইচ্ছে বেড়েই যায় যতক্ষণ না শেষ হয় ততক্ষণ আমার জানার আগ্রহটা বেড়েই যায় যে শেষে কী হবে